হ্যাঁ এখন তো অফ সিজন চলছে তো এখন গোটা মুরগি যেগুলো আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা করে পেয়ে যাবেন আর কাটা নিলে একশো প্রায় দুশো দশ থেকে দুশো চল্লিশের মধ্যে আপনি পেয়ে যাবেন এবারে সাইজ অনুযায়ী পেয়ে যাবেন হ্যাঁ বেশি বলতে প্রথমত আপনাকে দেখতে হবে আমাদের মুরগিটা কেমন আমরা ভালোটাই প্রোভাইড করি আচ্ছা তো আপি কতো কতোটা নেবেন তাহলে আপনি কাটা নেবেন না গোটা না বেশি যখন পঞ্চাশ কেজি মতোন লাগবে তখন গোটা নিলেই ভালো হবে আপনাদের সুবিধা হবে আর কি তো আমি বললাম একশো তিরিশ করে বললাম তো আপনি ওটা একশো কুড়ি করে দিতে নিতে পারেন অসু আমারও একটা ছেলে আছে আপনি যদি চান তাহলে আমি পাঠাতে পারি তবে ওকে কিছু দিতে হবে যেহেতু আমার এখানে কাজ করে তো সেটা রেখে যাবে হ্যাঁ আপনাকে দিলে হয় আমি তো কমিয়েছি দাম আপনার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বলছেন যখন ঠিক আছে আপনি আমি আপনি নিয়ে যান আমি পাঠিয়ে দিচ্ছি অসুবিধা নেই হুম কালকে কখন আসবেন হ্যাঁ হ্যাঁ আটটার সময় খোলা থাকবে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে